আমি সেকেন্ড হ্যান্ড বই কেনার জন্য কিছু সেরা জায়গায় রয়েছে বিশেষ করে বহরমপুরে বহরমপুর বই পট্টি হলো একটি জনপ্রিয় স্থান যেখানে আমি বিভিন্ন ধরনের পুরোনো ও সেকেন্ড হ্যান্ড বই খুব সস্তায় পেতে পারি এখানে বাংলা সাহিত্যে ক্লাসিক বই উপন্যাস কবিতা এমনকি পাঠ্য বইও পাওয়া যায় অনেক সময় এখানে এমন কিছু বিরল বইও পাওয়া যায় যা নতুন অবস্থায় খুঁজে পাওয়া কঠিন এছাড়া স্থানীয় ছোটো দোকানগুলিতে দরদাম করার সুবিধা রয়েছে যা বইপ্রেমীদের জন্য একটি বাড়তি আকর্ষণ এর পাশাপাশি যদি আমি অনলাইনে সেকেন্ড হ্যান্ড বই কিনতে আগ্রহী হই তবে বইমেলা ডট কম অলিভ বা বুক সেলফ এর মতো ওয়েবসাইটগুলি থেকে সেকেন্ড হ্যান্ড বই কেনা যায় তবে স্থানীয় বাজারে গিয়ে বই কেনার মধ্যে একটি বিশেষ মজা রয়েছে পুরোনো বইয়ের ঘ্রাণ নিজের হাতে বই বাছাই করার অভিজ্ঞতা এবং দাম কমানোর সুযোগ সব সময় এর অংশ যদি